আমি আমার মায়ের কাছ থেকে বাংলা ভাষা শিখেছি পাড়া প্রতিবেশীর কাছ থেকেও বাংলা ভাষা শিখেছি স্কুলেতেও শিখেছি স্কুল থেকে আমি বাংলা ভাষার জ্ঞান অর্জন করেছি বাংলা ভাষা আমাকে খুবই ভালো লাগে বাংলা ভাষার মধ্যে অনেক কিছু ঐতিহাসিক আছে বাংলা পড়তে আমাকে খুবই ভালো লাগে বাংলা অনেক কিছু উপকার করেছে বাংলার মধ্যে অনেক কিছু আছে বাংলা পড়তে খুবই ভালো লাগে